পেট্রোল ডিজেলের দাম বাড়াতে আমার বাইকিংয়ের অনেক অসুবিধা হয়েছে আগে আমি যেখানেই যেতাম সেখানেই বাইক নিয়ে যেতাম কিন্তু এখন পেট্রোল ডিজেলের দামের বৃদ্ধির ফলে আমি সব জায়গায় বাইক নিয়ে যেতে পারি না কারণ আমার পকেট খরচের উপর টান পড়ছে তো সেই জন্য আমি বেছে বেছে এবং খুব প্রয়োজন হলে আমি বাইক নিয়ে বের হই এই সম্বন্ধে আমি আমার বন্ধুবান্ধবের কাছে অনেক বকুনি শুনেছি আমার বন্ধুবান্ধব এই নিয়ে খেপায় আগে আমি যেখানে যেতাম বাইক নিয়ে যেতাম এখন আর সেটা করি না সেই জন্য আমার বন্ধুবান্ধব আমাকে খেপায় আর ডিজেল এবং পেট্রোল অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশ দূষণ অবশ্যই হচ্ছে আমি দেখেছি যারা ট্র্যাফিক জ্যামে আটকে যায় তারা গাড়িটা অফ করে না এবং তাতে পেট্রোল ডিজেল ক্ষতি হয় হ্যাঁ আমি মানছি তাদের টাকা আছে কিন্তু তারা এটা জানে না যে এই অতিরিক্ত পেট্রোল ডিজেলের জন্য আগামী দিনে আমরা পেট্রোল ডিজেল পাবই না সেই জন্য বিকল্প হিসেবে এখন সৌরশক্তিকে ব্যবহৃত করে কিংবা ব্যাটারির সাহায্যে গাড়ি বা যানবাহন বেরচ্ছে তো আমি আপনাদের মাধ্যমে এই সতর্ক বাণী দিতে চাই যে প পরের জেনারেশন পেট্রোল বা ডিজেল শুধু ইতিহাসে বা বইতেই পড়বে এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা উচিত